হ্যালো এটা কি ডিজিলকার সার্ভিস সেন্টারে আমি কল করেছি কারণ আমার ডিজিলকারের পাসওয়ার্ডটা অন্য কেউ জেনে ফেলেছে মনে হচ্ছে যেন কেউ পাসওয়ার্ডটা চেঞ্জ করার চেষ্টা করছে আপনারা কি এই ব্যাপারে আমাকে সাহায্য করতে পারেন ও আপনারা সাহায্য করবেন বলুন কি আমি পাসওয়ার্ডটা কম্পিউটারে চেঞ্জ করে নিচ্ছি আমি কম্পিউটারে ঢুকেছি পাসওয়ার্ড অপশনে গেলাম চেঞ্জ অপশনে গেলাম নতুন পাসওয়ার্ড দিলাম তারপর কী করব ও আচ্ছা কনফার্ম পাসওয়ার্ডে আবার পাসওয়ার্ড টাইপ করলাম এরপর কী করব সাদা বেরিয়ে যাব হ্যাঁ গেলাম এবার আপনার কথা মতো লগ ইন করলাম নতুন পাসওয়ার্ড দিলাম হ্যাঁ ঠিক জায়গায় এলাম সাহায্য করার জন্য আমাকে ধন্যবাদ